আমি ফ্লিপকার্ট থেকে একটি কুর্তি অর্ডার করেছিলাম সেটির ডেলিভারির সময় ছিল আজকে কিন্তু সেটি আমি হাতে পাইনি কিন্তু আমার মোবাইলে বিজ্ঞপ্তি এসেছে যে সেটি আজকে ডেলিভার হয়ে গেছে কিন্তু জিনিসটি এখনও আমার কাছে এসে পৌঁছায়নি বা ডেলিভারি সংস্থা থেকে কোনো রকমের ফোন আমার কাছে আসেনি ডেলিভারি সংস্থাকে অনুরোধ জানাচ্ছি আমার এই সমস্যার সমাধান করুন